দাদা বলছিলাম আমার যে একটু মুরগি লাগবে এখন তাহলে কত করে কী রেট হচ্ছে

কিছু কম হবে না দাদা আমি এই দশ কুইন্টালের মতো নিতাম আর কি

ওটা আপনি কত দাম বললেন ওটা একটু দেখে করুন না একটু দেখে করুন না দাদা এতটা মাল নিচ্ছি যে সবই বুইঝতে পারছি দাদা আমাকেও তো মালটা নিয়ে গিয়ে বিক্রি করতে হয় গোটা কাটা করে বিক্রি করতে হয় দেখে করুন আপনারা কাছেই তো হুম না সে বুঝতে পারছি দাদা আমি তো আপনার কাছে ছাড়া আর কারোর কাছে মাল নিই না একটু দেখে করে দিন আর কি বলবো সে দাদা আমিও বুঝতে পারছি দাদা আমারও একই কেস

আমি দশ কুইন্টালের মতন নিতাম হুম কিসে নিয়ে যাবো বলতে আপনার কি গাড়ি আছে আপনার আশেপাশে কারোর গাড়ি ফারি আছে কি আপনার পরে আশেপাশে গাড়ি আছে বলছেন একটু ফোন করতে হবে তাই তো ও তবুও আনুমানিক কত টাকা তবু একটা তিন হাজার টাকা ভাড়া নেবে তিন হাজার টাকার কিছু কম হলে হত না আরে আপনার তো চেনা পরিচিত লোক আপনি একটু বলে আপনি একটু কাইন্ডলি বুঝিয়ে বললেন তো ভালো হতো আর কি তাহলে আমি আর এখান থেকে গাড়ি পাঠাতাম না আর কি ওটা আমি দেখছি যদি সম্ভব হয় তো আমি নিজে যাবো নয়তো আমার কোনো দোকানের কর্মচারীকে পাঠিয়ে দেবো আমাকেই যেতে হবে কেমন কেমন সাইজ আছে দাদা মুরগিগুলোর দু কিলো থেকে চার কিলোর করে সাইজ ও সবরকম মিশিয়ে দেবেন তাই তো এই রেখে দে